আগেকার মানুষ যেভাবে কথা বলতো ভাষার কোনো তাদের ঠিক থাকেনি মানে দেখে কাউকে তুই তুঙ্কা দিয়ে সব কথা বলতো এখন যত দিন বদলাচ্ছে তত মানে সবকিছু ভাষা বদলে যাচ্ছে এখন মানুষ সাধু ভাষায় কথা বলে আগে বলতো চলতি ভাষায় সাধু ভাষা কথা মানে আপনি আসুন আমরা এইভাবে মানে কথাবার্তা শিখে সাধু ভাষায় কথা বলতে শিখেছি